খেলাধুলোর স্পনসার বিজ্ঞাপণ দাতাদের ভূমিকা ব্যাখ্যা করতে গেলে এটাই বলতে হয় যে তারা নানাভাবেই আমাদের এখানকার আঞ্চলিক শিল্পকে প্রভাবিত করে তারা নানা কিছুতে অর্থ দান করে এখানকার যে অর্থায়ন যে ব্যাপারটা যে স্পনসরশিপ যেটাকে অর্থায়ন বলা হয় সেই ব্যাপারটাকে সাহায্য় করে এবং সেই ব্যাপারটাকে সাহায্য় করার জন্য আমাদের জেলা খেলাধুলো এবং সাংস্কৃতিক দিক থেকে অনেক এগিয়ে যাচ্ছে এই অর্থায়নটা মূল্য মানে মেইনলি করা হয়ে থাকে নানারকম ব্যবসায়িক গোষ্ঠী বা ব্যবসা নানারকম বড়ো বড়ো ব্যবসায়ীদের দ্বারাই তারা এখানকার যেরকম এখানকার যেহেতু কয়লা খনিজ পধান জেলা এটা তো খনিজ প্রধান এবং চাষ প্রধান জেলা হওয়ার কারণে অনেক বড়ো বড়ো খনিজ ব্যবসায়ী এইখানে আছেন কয়লা ব্যবসায়ী এইখানে আছেন যারা নিজেদের অর্থ এই অর্থায়নের মাধ্যমে কাজে লাগিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং তারা নানাভাবে সাহায্য় করছে আমাদের সমস্তকিছুতে এবং বলতে গেলে খেলাধুলোর দিকে ঝোঁকটা মানুষের এই এই অঞ্চলের মানুষের অনেকদিন ধরেই আছে সাংস্কৃতিক এবং শিল্পটাও আস্তে আস্তে বাড়ছে যত শিক্ষার উন্নতি হচ্ছে আমাদের জেলার ছেলেমেয়েরা যত বাইরে যাচ্ছে শিক্ষার জন্য তত আমাদের এইখানকার শিক্ষার ব্যবস্থার উন্নতিও হচ্ছে এবং শিক্ষার জন্য অর্থায়ন নানাভাবে নানাদিক থেকে আসছে যখন তাদের নিজেদের ছেলেমেয়েরাই সেইসব ব্যবসায়ীদের নিজেদের ছেলেমেয়েরাই যায় বাইরে পড়তে তখন তারা অন্য আর পাঁচটা ছেলেমেয়ের শিক্ষার জন্যও অর্থায়নের জন্য এগিয়ে আসছে নানাভাবে আমাদের জেলা ক্রস করছে